রমজানের প্রথম দিন রাত্রে আমার আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু সেই রাত্রে আমি আমার বাবাকে দেখতে গিয়ে দেখতে যেতে পারলাম না তার পরের দিন আমি আমার মামার সাথে রাঁচিতে সরকারি সরকারি হসপিটালে আমার বাবা অ্যাডমিট ছিল সেখানে আমি দেখতে গিয়েছিলাম কিন্তু সেখান থেকে মানে রাঁচি থেকে পুরুলিয়া আসার একটি মাত্র ট্রেন ছিল সেটি ছিল সাড়ে তিনটের সময় আমি রাঁচিতে পৌঁছেছিলাম বেলা বারোটার সময় সেখান থেকে আমার বাবাকে না দেখে আমি তো আর আসতাম না তাই আমার বাবাকে দেখলাম তারপর ওখান থেকে মানে ট্রেন একটা ট্রেন ছিল পুরুলিয়া তো সোজা আসছিল না আলাদা একটা জায়গাতে যাচ্ছিল তো সেই ট্রেনটাই লাস্ট ছিল তো সেটা ধরার জন্য আমি রাঁচি থেকে বার হলাম চারটের কাছাকাছি তারপর সেখান থেকে বেরিয়ে একটা টোটো আর দুটো অটো ধরে আমাকে স্টেশন পৌঁছাতে হয়েছিল সেই স্টেশনে পৌঁছে সেখানে আমি রোজা খুললাম তারপর ওখান থেকে একটা স্টেশনে পৌঁছে সেই স্টেশন থেকে নেমে আমি সোজা বাসস্ট্যান্ডে গিয়ে বেরোলাম কিন্তু বাসস্ট্যান্ডে যে লাস্ট বাসটা ছিল সেই বাসটা আমি পাঁচ মিনিট লেট হলাম তাই বাসটা ছেড়ে গিয়েছিল কিন্তু সেখান থেকে তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা পুলিশ পুলিশকে বললাম যে আমরা এ অসুবিধাতে এখন পড়ে আছি একটা গাড়ি করে দিন যাতে আমরা পুরুলিয়ায় ঘরে পৌঁছতে পারি তখন পুলিশটি একটা গাড়ি ধরে দিল আর সেই গাড়িতে চেপে আমি পুরুলিয়াতে এলাম